হ্যাঁ আমি একটি ঘোড়ার বিভিন্ন যেসব বর্ণনা করতে বলা হয়েছে সেটা খুবই ভালো লাগে ঘোড়ার দেখতে যতটা সুন্দর হয় ঘোড়ার ঘাড়ের পশমগুলো এবং পা যেসব শরীরটা যেটা আছে আমার খুবই ভালো লাগে দেখতে বলতে গেলে অসাধারণ আমার ঘোড়া দেখতে খুবই ভালো লাগে আমি আমরা ছোটোবেলায় কী করতাম যেটা আছে ছোটোবেলায় আমরা যখন রাস্তা থেকে কোনো জায়গায় কোনো দৌড়ের জন্য যেত ঘোড়রা রাস্তা থেকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো বা গাড়িতে করে নিয়ে যাওয়া হতো তখন আমরা দেখতাম যে খুব সুন্দর লাগছে যে ঘোড়াগুলো যাচ্ছে আমরা কোনো কোনো ঘোড়া যদি হাঁটিয়ে নিয়ে যায় তাদের পেছন পেছন চলে যেতাম খুব সুন্দর লাগতো ওই ঘোড়াগুলো দেখতে আরও তো সাদা কালো লাল যেসব আছে ঘোড়া অসাধারণ দেখতে আর যেটা আশ্বরোহণ যেটা বলা হয়েছে সেটা হলো ঘোড়া দৌড়ের ঘোড়া দৌড় আমরা দেখতে যাই ঘোড়া দৌড় আমরা দেখতে যাই যেসব আছে আর কি কী কী ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় আমি আমরা অতটা জানি না যেটা জানি আর কি আমরা ঘোড়া দৌড় দেখতে যাই আমাদের বাড়ির আশেপাশে যখন হয় ঘোড়া দৌড় তখন আমরা বাড়ির সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে যাই আর ঘোড়া দৌড় যেটা আছে আমার খু আমার ভালো লাগে ঘোড়ার একদিন আমি মনে করি যে আমি চড়ব ঘোড়া চড়ব কিন্তু একদিন চড়েওছি আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি ঘোড়া চড়েওছি আমার খুবই ভালো লেগেছে আর যখন ঘোড়া দৌড় দেখতে যাই আমার মনের মধ্যে একটা খুব আনন্দ হয় যেটা আমরা সবাই মিলে সেটা উপভোগ করি যে আমরা সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে এসেছি আর লাস্ট পর্যন্ত অবশ্যই তো দেখে আসবো যে কীভাবে একটা ঘোড়া একটা ঘোড়া ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে কে থার্ড হচ্ছে আমরা তো অবশ্যই দেখে আসবো কারা কারা প্রাইজ পাচ্ছে এবং তাদের কাছ থেকে মাঝে মাঝে নাম্বারও নিয়ে আসি যে তোমাদের ঘোড়াগুলো খুব সুন্দর তোমরা বিক্রি করবে কি না পোষারও খুব ইচ্ছা আছে এটুকুই বলা আমার